স্যার আমি আমার ভাড়াটা অনলাইন পেমেন্ট করতে পারব না ফোনে একটু নেটওয়ার্ক জনিত কারণে আমার এখানে অনলাইন কোনো রকম পেমেন্ট হচ্ছে না সব পেমেন্ট আটকে রয়ে যাচ্ছে আমি আপনাকে ক্যাশে আমার ভাড়াটি দিতে চাই এবং আমার কাছে কোনো রকম খুচরো পয়সা নেই যা রয়েছে সবই দু হাজার টাকার নোট আপনার কাছে কি খুচরো রয়েছে যদি আপনার কাছে খুচরো থাকে তাহলে আমি আমার ক্যাশে ভাড়াটা দিতে চাই এবং যদি আপনার কাছে খুচরো থাকে দয়া করে আমার ফের বাকি টাকাটা ফেরত দিবেন তাহলে খুবই উপকৃত হব এই তাছাড়া আমি ক্যাশ ছাড়া অন্য রকমভাবে ভাড়াটি আপনার দিতে পারব না